আমার নেওয়া সবচেয়ে দুঃসাহসিক ট্রিপ হচ্ছে আমাদের এই আশেপাশে একটা ভাঙ্গা পোড়া রাজবাড়ি আছে ওখানে আমার একটা রাত ভূতেদের সাথে থাকা ওটাই আমার সবচেয়ে বড় দুঃসাহিক ট্রিপ এবং এটি কেন এত উত্তেজনাপূর্ণ এখানে আশেপাশের মানুষেরা অনেকেই বলে থাকে যে এখানে নাকি রাত্রিবেলা কল চলে হাঁটার আওয়াজ শোনা যায় বিভিন্ন কিছু মানুষের আওয়াজ নূপুরের আওয়াজ সাদা শাড়ি উড়ে যায় ঝোড়ো বাড়ি থেকে আলো দেখা যায় আলো জ্বলে নেভে এরকম কিছু ব্যাপার হয় তো আমি তো হলো এইটা হয় আদৌ হয় আমি তাহলে একবার যেয়ে দেখি অনেকেই বলে থাকে তো আমি সেই যাওয়া হয় না আমি একদিন ঠিক করলাম খুবই উত্তেজনক হয়ে আমি ভাঙা পোড়া রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যে ওখানে কি সত্যি এরকম অলৌকিক ঘটনা ঘটে দেখে আসি ওখানে গিয়ে আমি গিয়ে পৌঁছেছি আমি তো খুবই সাহসের সাথে ঢুকে পড়েছি ওখানে তারপরে গিয়ে যেটা হল সেটা তো আমি বলছি আমার তো খুবই ভয় লাগছিল ওখানে গিয়ে যেগুলো আমি শুনেছিলাম অন্যদের মুখ থেকে প্রথমত কল চলার আওয়াজ আমি গিয়েছি হঠাৎই একটা বন্ধ হয়ে যাওয়া নষ্ট হওয়া পুরনো কল কল থেকে জল পড়ছে তারপরে কিছুটা এগিয়ে গেলাম আমার তো খুবই ভয় লাগছিল এগিয়ে গিয়ে দেখি একটা পুরোনো নষ্ট হয়ে যাওয়া খারাপ ঘড়ি সেটা থেকে ঢং ঢং করে ঘন্টা পড়ছে সেটাতে আরও ভয় পেয়ে গেলাম আমি তারপর কিছুটা এগিয়ে গিয়ে দেখছি কেউ যেন আমার পাশ দিয়ে পেরিয়ে গেল সত্যি পেরিয়ে গেল ঘুরে দেখিয়ে দেখলাম না কেউ তো নেই আমার তো খুবই ভয় লাগছিল তারপরে আমি বুঝতে পারলাম যে না আশেপাশে মানুষ এই বাড়ির সম্পর্কে এই ভাঙা পোড়া বাড়ির সম্পর্কে যেসব কথাগুলো বলেছিলো ওটা সম্পূর্ণ সত্যি এবং খুবই ভয়ানক এই ট্রিপটা আমার খুবই দুঃসাহসী ট্রিপ ছিল সত্যি এটি খুব ভয়ানক এবং এই পোড়ো বাড়ি যে সমস্ত কথা বলেছে ছিল সেগুলো সমস্ত সত্যি